দৈনিক ভিত্তিতে সামাজের এবং নিজের সাংসারিক জীবনের সম্মুখীন হতে হয় বছরের পর বছর ধরে ভারতীয় সমাজের মহিলারা খুবই করে ফেলেছে জন্য অনেক খুবই ভালো তারা নিজেদের পোশাক পরিচ্ছন্ন তাদের একাগ্রতা সবইকে এগিয়ে তারা খুবই এখন করেছে নিজের মনোভাবনা নিয়ে পোশাক পরিচ্ছন্নকে করতে পেরেছে আর ভারতের মহিলারা আগে থেকে এখন প্রচুর নিরাপত্তা বোধ করেন তার কর্মক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে তারা সময় সুযোগ পান যেখানে তারা নিজের মতো কাজ করতে পারেন নিজেদের মতো মত দিতে পারেন এবং তাদের মতকেও তুলে ধরা হয় সব জাগাতেই শিক্ষাক্ষেত্রে হোক বা কোনো কাজের ক্ষেত্রে হোক বা কোনো সাংসারিক জীবনেই হোক সেখানে তাদের মত তুলে ধরা হয় এবং সেটি নিয়ে ভাবনা চিন্তাও করা হয় আর নিরাপত্তা দিকেও খেয়াল রাখা হয়